হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলুন আপনার নামটা বলুন আপনার নামটা বলুন হ্যাঁ করে এসেছিলাম কী হয়েছে বলুন হ্যাঁ বর্ষা কোম্পানির ভালো পাখা ছিল না এরকম তো হওয়ার কথা নয় আমি তো কাজ করে এসেছি এতদিন সাধারণত কোনওদিন ভুলভাল হয়নি তো দেখুন আপনাদের কোনও প্রবলেম হচ্ছে না কি ঘরের মধ্যে জাম্পার কি নতুন লাগানো ছিল জাম্পার কি নতুন লাগানো ছিল না কি পুরনো জাম্পার নতুন আছে আচ্ছা ঠিক আছে কবে যেতে হবে বলুন আমি যেয়ে দেখে আসব কী সমস্যা হচ্ছে আচ্ছা ঠিক আছে যাব আচ্ছা ঠিক আছে আমি যাব যেয়ে দেখে আসব হ্যাঁ তাড়াতাড়িই চলে যাব ঠিক আছে